সংগ্রহ আমার যেটা ভালো লাগে সেটাই আমি সংগ্রহ করি অনেক পুরনো পুরনো বই অনেক পুরনো পুরনো বই কিনি এগুলো সংগ্রহ করে আলমারিতে গুছিয়ে রাখি অনেক গাছপালা অনেক কিছু আগে তো ছোট ছিলাম সেগুলো তো করতে পারতাম না কিনতে পারতাম না দেখতাম ওটা আফসোস হতো কিন্তু এখন বড় হয়েছি সংসার হয়েছে এখন হচ্ছে গিয়ে সং সংসার হয়েছে সব হয়েছে এখন পারি এখন সব কিনি এ করি এগুলো নিজেরা নিজের কাছেও পয়সা থাকে নিজেরা ইনকাম করি পয়সা থাকে সবই করি কিন্তু গিয়ে

যেটা ভালো লাগে যে কোনো জিনিস আমার ভালো লাগে যার যেটা ভালো লাগে আর কি সেটাই আমি সংগ্রহ করে সংগ্রহ করে রাখার চেষ্টা করি সংগ্রহ করা ভালো লাগে আমার আগ্রহটা আগেও আগে ছোট ছিলাম আগে কম ছিল তবে এখন বড় হয়েছি মানে এখন সংগ্রহটা মানে আগ্রহটা আরও বেশি হয়েছে কমেনি আরও বেশি হয়েছে এখন জাস্ট এখন নিজের কাছে পয়সা থাকে নিজেই কিনতে পারি আগের মতো দেখতে হতো না আফসোস করতে হতো না আগে যেরকম আফসোস করতে হতো দেখতাম দেখে একটা একটা জিনিসটা নিতে পারতাম না কী কিনতে পারতাম না আফসোস হতো নিয়ে চলে চলে আসতাম হয়তো পাঁচবার গিয়ে আফসোস করতে করতে হয়তো একবার হতো একটা জিনিস কিন্তু এখন বড় হয়েছি এখন নিজের কাছে টাকা থেকে নিজে ইনকাম করা মানে এখন যেটাই যেটাই ইচ্ছা হয় যেটাই নেওয়ার ইচ্ছা হয় সেটাই নিয়ে নিই সেটাই নিয়ে আগ্রহ মানে রেখে দিই অত কোনো অসুবিধা হয়না